কৃষকরা পশুর বর্জ্য ভালোভাবে এই চেম্বার করে সেখানে ফেলা হয় এবং সেগুলো পচে খুব ভালো কম্পোস্ট যে কম্পোসিট সার তৈরি হয় সেই সারগুলো আমরা জমিতে ব্যবহার করি ততে ফসল খুব ভালো হয় এবং অন্যান্য সবজি বা অন্যান্য জায়গায় গাছে খুব ভালো কাজ খুব ভালো কাজ করে সেই সার আমরা আরও সেই সব জায়গায় ব্যবহার করি এবং কোনো ভালো গাছ লাগাই সার দিয়ে কম্পোস্ট সার দিয়ে এইসব সার আমাদের খুব প্রয়োজন হয় সেই জন্যে আমরা সেই জন্যে কৃষকরা পশু ও পশু পালন করে এই সব সারগুলো আমাদের খুব কাজে লাগে খুব ভালো ফসল হয়